হ্যাঁ আমি বিভিন্ন ওষুধের উপকরণ জানি যেমন আয়ুর্বেদিক আছে অ্যালোপ্যাথি আছে এগুলো আমি সাধারণত ব্যবহার করে থাকি আমার যদি কখনও শরীর খারাপ হয় বা পরিবারের কারোর শরীর খারাপ হয় সবসময় হাসপাতালে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আশে আমার গ্রামেই একজন হোমিওপ্যাথির ডাক্তার আছে তার কাছ থেকে গিয়ে আমি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে খেয়ে থাকি এগুলি খুবই অল্প পয়সায় পাওয়া যায় এবং কার্যকরীও হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর মাঝে মাঝে যখন দেখি তাতেও হচ্ছে না তখন আমি আয়ুর্বেদিক ওষুধও ব্যবহার করে থাকি আয়ুর্বেদিক ওষুধও আমার গ্রামেই আজ পাওয়া যায় এখান থেকেও আমি ওষুধ নিয়ে আমার পরিবারের রোগ নিরাময় করে থাকি